হ্যাঁ কেমন আছিস আমিও ভালো আছি শোন নাহ বলছি বাড়ির জন্য না একটা টিভি কিনবো কেমন টিভি কিনলে ভালো হয় বলতো হ্যাঁ আমারও ইচ্ছা আছে একটা এলসিডি টিভি নেওয়ার যে ড্রয়িং রুমে যে বড়ো দেয়ালটা ফাঁকা আছে না ওখানটাই একটু লাগানোর এলসিডি লাগানোর ইচ্ছা আছে তো কেমন দামের মধ্যে বলতো নেওয়া যায় কেমন কি ভাল হয় বলতো কোন কম্পানি ভাল হবে কেমন কি দামের মধ্যে নিতে চাস বল যে একটু দামি নিবি না একটু কমদামি নিবি হ্যাঁ সেতো সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা আমিও ভাবছিলাম একটু ভাল দাম দেখে নিলে ভাল হয় কত ইঞ্চির নিলে ভাল হয় আমার তো মনে হয় যে ড্রয়িং রুমটা যেরকম বড় আছে দেওয়ালটাও যেরকম বড় আছে একটু বড় টিভি হলে ভাল হয় নাহ এলসিডির ইঞ্চিটা যদি বত্রিশ ইঞ্চি কি চৌত্রিশ ইঞ্চির টিভিটা হলে ভাল হয় নাহ হ্যাঁ আমার তো ইচ্ছা আমার তো ইচ্ছা আছে স্যামসাঙের একটা টিভি নেওয়ার স্যামসাঙের টিভিগুলো কেমন হয় তোর বন্ধু অনেক এক তোর তো একটা বন্ধু স্যামসাঙের টিভি এলসিডি টিভি কিনেছিল নাহ তাকে একটু জিজ্ঞাস করবি না স্যামসাঙের টিভিগুলো কেমন কি কেমন হবে হ্যাঁ কোন দোকান থেকে কোনো শোরুম থেকে নিবি টিভির শোরুম স্যামসাঙের শোরুম থেকে নিলে মনে হয় ভাল হয় একটু ভালো জায়গা থেকে নিলেই তো টিভিটা একটু ভাল হয় তাই না যাতে কোন কোন প্রবলেম হলে যাতে তারা এসে দেখে দিয়ে যায় একটু

আচ্ছা তাও স্যামসাঙের মধ্যে স্যামসাঙ নিলে কত দামের মধ্যে নিবি কারণ স্যামসাঙ তো অনেক দামের আছে কত দামের মধ্যে নিবি পঞ্চাশের ওপরে নিলে মনে হয় ভাল হয় নাহ আচ্ছা ঠিক আছে